হ্যাঁ দাদা আর আপনার কাছে ফল নিতে যাচ্ছি রাহুল বলছি রাহুল চিনতে পারছ হ্যাঁ তো আজ হ্যাঁ আজকে আসব বলতে লেবু আপেল কিছু শাক সবজি নেব তো কেমন দাম চলছে

এই নেব বলতে আপনার মুসাম্বি ফল নেব আর আপেল নেব দেড় কেজি আর এবারে শাক সবজি দেখি কী হয়

আচ্ছা ঠিক আছে ঠিক আছে পেটি হিসাবেই নেব তাহলে আপনার হচ্ছে এক পেটি মুসাম্বি নেবো আর এক পেটি আপেল নেবো আর আপনার ফুলকপি আরে পাওয়া যাবে ওখানে ফুলকপি শসা ঠিক আছে ফুলকপি শসা ওইগুলো দু পেটি করে প্যাক করে দেবে ও কেমন কী দাম হয় হ্যাঁ সবজিও পেটি হিসাবেই নেব হ্যাঁ আমার তো কালকে দরকার তো আপনার কি অনলাইন পেমেন্ট হবে তাহলে আর যেতাম না আর কি গাড়ি পাঠিয়ে দিতাম ওখান থেকে নিয়ে চলে আসতো আচ্ছা কুড়ি পার্সেন্ট ডিসকাউন্টটা করে দেবেন তাই তো ও আপনি কি আরে আপনি তাহলে এক কাজ করবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার মোবাইল নম্বর পাঠাতে হবে না আপনি আপনার কিউ আর কোডটা পাঠিয়ে দেবেন হুম কী বলছেন বলুন আচ্ছা ঠিক আছে